প্রিয় সিনেমা হ্যাঁ বাংলা হিন্দি দুটোই দেখি দুটোই ভালো লাগে সত্যিকারের তদানীন্তনকালীন যারা আর্টিস্ট তাদেরকে শ্রদ্ধার চোখে বা শ্রদ্ধার মানে শ্রদ্ধা করেই গিয়ে ভাবতে হয় বাংলা বই দেখতে গেলে পরে উত্তম কুমার সৌমিত্র এদের নাম কিন্তু সবার আগে চলে আসে সুচিত্রা সেন নায়িকা হিসেবে সেই জায়গা থেকে যেমন বাংলাকে মনে প্রাণে ভালোবাসি তেমনি হিন্দিকেও যেমন ধর্মেন্দ্র জিতেন্দ্র হ্যাঁ এরা যারা অভিনয় করেছেন তাদেরকেও মাথা থেকে কখনো দূর করতে পারি না পুরোনো বইয়ের মধ্যে যেমন শোলে হাতি মেরে সাথী সাত পাকে বাঁধা অগ্নিপরীক্ষা এই ধরনের বইগুলো সত্যিকারের মনের মধ্যে একটা দাগ কেটে রেখেছে সেই জায়গাগুলো আজও আমরা মনে রাখতে বাধ্য তাদের অভিনয়ের মাত্রা দেখে